হ্যাঁ আমরা আমি অবশ্যই রাতে পাখি দেখার চেষ্টা করেছি এবং সে বিষয়ে আমার এক দারুণ অভিজ্ঞতা রয়েছে তো আমি তখন যেহেতু শহরে থাকতাম না তখন আমি মাসির বাড়িতে তো সেই সময় মাসিদের বাড়িতে ওইখানে ছিল হাঁড়ির গলা বড়ো হাঁড়ির গলা সেখানে থাকতো তো মাসিরা সবাই বলতো যে আমাদের এখানে আছেন তো আমি অনেক দিন থেকেই দেখার চেষ্টা করতাম যে কবে দেখবো কবে দেখবো সেদিন রাতে যেহেতু রাতে আসে প্যাঁচা তাই আমি সারা রাত জেগে থাকি সেটা দেখার জন্য তো তারপর আমি আর মাসি এক জায়গায় এক জায়গায় টুল চাপিয়ে বসেছিলাম তখন যখন পেঁচাটা আসলো তখন মাসি বললো যে এসেছে তখন আমি আর মাসি চুপি চুপি আস্তে আস্তে যেতে যেতে লাগলাম তখন সেই গোলাটার দিকে রাতে পেঁচাটা যেন বুঝতে না পারে যে আমি আছি তারপর আমরা চুপি চুপি গিয়ে এক জায়গায় বসে থাকি পচাটাকে দেখার জন্য তো আমরা তখন দেখলাম যে এই আমরা দুজন যে বলেসেছিলাম সেই ব্যাপারটা নিয়ে এক রহস্যকর ব্যাপার হলো যেমন আমরা চাদর সে যেহেতু ঠান্ডার সময় চাদর মুড়ি দিয়ে বসেছিলাম তখন ওখানকার গ্রামে কিছু মানুষ আমাদের চোর ভেবে আমাদের ধরতে আসলো তারপর আমাদের বলি যে না আমরা এখানে পেঁচা দেখার জন্য লুকিয়ে বসে আছি আমরা চোর না তো যখন আমরা পাখি দেখার কথা মনে পড়ে তখনই আমার এই অভিজ্ঞতার কথাটা মনে পড়ে যে এরকম পাখি দেখতে গিয়ে আমাদের চোর ভেবে কয়েকজন তাড়িয়ে দিচ্ছিলো তারপর বলি যে যে আমরা চোর না এই পাখিটা দেখার জন্য আমরা লুকিয়ে বসে আছি তো আমি যে ধরনের পাখি দেখেছি যেহেতু আমরা আমি শহরে থাকি সেহেতু গ্রামের শারি পাখি পায়রা এই সবই দেখি তো আমরা মাসিদের ওখানে যেহেতু ওটা গ্রাম মাসিদের ওখানে প্রচুর ধরনের পাখি দেখতে পারি যেমন পায়রা ঘুঘু শালিক পাখি কাকাতুয়া টিয়া মাছরাাঙা এরকম অনেক ধরনের পাখি আমরা দেখতে পাই মাসিদের বাড়িতে যখনই যাই তখনই এটা দেখতে পাই যখন আমি শহরে আসি তখন আমি এখানে থাকি বা অত আমরা পাখি শহরে দেখতে পাই না তো অনেক ধরনের পাখি আমি মাসির বাড়িতে ওখানে গেলে আমি একম দেখতে পাই তো এই ছিল আমাদের পাখি দেখার অভিজ্ঞতা